পেটুক জংশন আগামীকাল রাত দশটা দশে আমি এক প্লেট চিকেন চাউমিন অর্ডার করেছিলাম যার পরিবর্তে আমায় এক প্লেট চিকেন বিরিয়ানি পাঠানো হয় আমি শুধু জানতে চাই এটি কেন হয়েছে আমি এই খাবারটি চাইনি আমি এর বিরুদ্ধে অভিযোগ জানালাম আপনারা দয়া করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিন